নমস্কার দাদা আমি এখানে নতুন এসেছি তো আমি এখান থেকে মন্দারমণি যেতে চাই প্রায় আধ ঘন্টা হয়ে গেল আমি চেষ্টা করছি ওলা বা উবের থেকে গাড়ি বুক করার জন্য কিন্তু কোনো গাড়ি এখান থেকে সরাসরি মন্দারমণির জন্য বুকিং নিচ্ছে না তো আমি এখান থেকেও যদি মন্দারমণি যেতে চাই আমি কি এখান থেকে কোনো গাড়ি বা কিছু পাবো মন্দারমণি যাওয়ার জন্য বাস পেয়ে যাবো কি দাদা এখান থেকে কতক্ষণ সময় লাগতে পারে বাসে যেতে আর বাস কি এখন মানে এখন বাস আছে কোনো এই সময়ের মধ্যে না দাদা আসলে আমাকে আজকে সন্ধ্যার মধ্যে মন্দারমণিতে পৌঁছাতে হতো আমার একটু খুব জরুরি দরকার ছিলো মন্দারমণিতে তো তাহলে তো যদি আপনি বলছেন বাসের সময় দেরি আছে তাহলে তো আমার অত দেরি করলে হবে না তো এখান থেকে কি অন্য কোনো গাড়ি ভাড়া করে আমি যেতে পারি কোনো অটো বা কোনো গাড়ি কি এখান থেকে যায় আচ্ছা তাহলে দাদা আমায় যদি এখান থেকে গাড়ি ভাড়া করতে চাই তো কোথা থেকে আমি গাড়ি ভা ভাড়া এখান থেকে পাবো কোন জাগা থেকে খা বা গাড়ি ভাড়া করতে পারবো গাড়ি ভাড়া করলে দাদা কতক্ষণ সময় লাগতে পারে আনুমানিক আপনার একটু বলতে পারবেন তো গাড়ি আমার আসলে দাদা মন্দারমণিতে থেকে না একটু ভিতরে যাওয়ার আছে মানে সি বিচে আমার যাওয়ার আছে আমার সি বিচ যাওয়ার আছে তো আমি মন্দারমণি থেকে সি বিচ যেতে গেলে ওখান থেকে কীভাবে যাবো আর এখান থেকে যে লাইন গাড়িগুলো যাচ্ছে ওগুলো তো সি বিচ পর্যন্ত নিশ্চয়ই পৌঁছবে না আমাকে মন্দারমণিতে নামিয়ে দেবে থালে আমি মন্দারমণি থেকে ওখানটায় কীভাবে যাবো আপনি যদি একটু বলে দিতেন থালে খুব ভালো হতো দাদা আচ্ছা মন্দারমণি থেকে সি বিচের দূরত্ব কতটা হতে পারে আমি মানে এখানে কত সমায় লাগতে পারে তাও আনুমানিক যেতে আমি সন্ধ্যার মধ্যে পৌঁছে যেতে পারবো তো আচ্ছা দাদা তো চিন্ত মানে আমি মন্দারমণির ওইস ই থেকে স্ট্যান্ডে নেমে ওখান থেকে অটো বা ও টম টোটো কিছু একটা পেয়ে যাবো যেটা নিয়ে আমি মন্দারমণি সি বিচে পৌঁছে যেতে পারবো ওটার দূরত্ব খুব একটা বেশি হবে না তাই তো আচ্ছা দাদা ঠিক ঠিক আছে দাদা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা